ভারতে বেশ কিছু প্রিয় খেলা আছে যেরকম বলা যায় ক্রিকেট ফুটবল হকি কাবাডি বিভিন্ন রকমের খেলা আমার খুব প্রিয় দেশের সবচেয়ে বিখ্যাত ক্রিকেট প্লেয়ার বলতে বোঝায় সৌরভ গাঙ্গুলী শচীন টেন্ডুলকার আমার খুব প্রিয় এবং আমার খুব ভালো লাগে তাছাড়া অনেক খেলোয়াড় আছে